আমি যে মোবাইলটি কিনেছি তাতে একটু সমস্যা দেখা যাচ্ছে বাড়িতে এসে দেখছি চার্জ থাকছেনা একটু দু ঘন্টা পরে চার্জটা শেষ হয়ে যাচ্ছে ব্যাটারির কিছু হয়তো গোলমাল আছে আর যে দেখছি মাঝে মাঝে মোবাইলটা সুইচ অফ হয়ে যাচ্ছে খুলছে না যখন এমারজেন্সি কোনো কিছু কাজ থাকছে তখন বন্ধ হয়ে যাচ্ছে এগুলোই অসুবিধা দেখা যাচ্ছে